বইটি শেষ করতে আমার নির্দিষ্ট কোনো সময় নেই আমি বইটি সরাসরি দুঘণ্টা পড়তে পারি আমার এই বই পড়ার জন্য কোনো মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য নেই আমার যখন যেমন মনে হয় তখন পড়ি কারণ আমার পড়তে ভালো লাগে আমার যখনই মনে হয় তখন আমি পড়ি তার জন্য আমার কোনো নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই যখন ভালো লাগে তখন পড়ি কারণ আমার কাছে ভালো লাগে পড়ে আমি অনেক কিছু জানতে পারি শিখতে পারি আমি আনন্দ পাই সেই জন্য আমার পড়তে ভালো লাগে তার জন্য আমার কোনো সাপ্তাহিক বা মাসিক লক্ষ্য নেই আমার যখন মনে হয় যেমন মনে হয় তখন আমি তেমনভাবে আমি বই পড়ি বইটি শেষ করারও আমার নির্দিষ্ট কোনো সময় নেই